ডক্টর হ্যাঁ বলছি মিশকা ডক্টর মিশকা আপনি কবে করে চেম্বারে আসবেন একটু বলতে পারবেন না না না আমি যাব আপনার চেম্বারে আজকে অফ আছে আসলে মানে শরীরটা প্রচণ্ড খারাপ তো আমার মায়ের তো সেই কারণে ও মানে ওখানে এমারজেন্সি কি হওয়া যাবে আপনার ওখানে এমারজেন্সি না না আমার মা আমার মায়ের প্রচণ্ড জ্বর মাথা ব্যথা করছে তো সেই কারণে তো আপনি তো চেম্বারে বসবেন না বলছেন আপনার চেম্বারের সামনেই দাঁড়িয়ে আছি তো আমরা ঠিক জানতাম না যে আজকে আপনার চেম্বার অফ আছে তাহলে হসপিটালেই চলে যেতাম এমনি মাথা ব্যথা জ্বর আর একটু পায়ের ওই হাড়গুলো মানে হাড়টার হাঁটুর দিকটায় ব্যথা আছে তো সেই হিসাবে বলছি আপনি তো এমনি জ্বর ট্রিটমেন্টটা ভালো করেন কিন্তু এই হাড়ের দিকটা কি আপনি দেখেন না আপনার কোনো ক্লায়েন্ট আছে বন্ধু টন্ধু আছে হ্যাঁ একটা প্যারাসিটামল খাইয়েছি তো দেখলাম তাও কমছে না হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের এখানে আদার্স যে পাতি ডাক্তাখানাগুলো আছে সেখান দিয়েই খাইয়েছি একটা প্যারাসিটামল তার সাথে একটা গ্যাসের ট্যাবলেট দিয়েছি সেটাই খাইয়েছি হ্যাঁ হ্যাঁ আমি ওখানে যাচ্ছি হ্যাঁ আপনার হসপিটালে আপনি আমি গিয়ে ওখানে ফোন করছি আপনাকে একটু রিসিভ করবেন কাইন্ডলি ওকে থ্যাঙ্ক ইয়ু থ্যাঙ্ক ইয়ু থ্যাঙ্ক ইয়ু ডক্টর